শিক্ষা কর্মসংস্থান এবং সামাজিক অবস্থানের ক্ষেত্রে পশ্চিম মেদিনীপুর জেলার মহিলাদের সবসময় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় কারণ তারা সবসময়েই পুরুষরা মহিলাদেরকে সবসময়েই চায় যে তারা যাতে না কোনো কিছুতেই এগোতে পারে কিন্তু মেয়েরা এখন মহিলারা এখন ট্রেন চালাচ্ছে প্লেন চালাচ্ছে বাস চালাচ্ছে মোটর সাইকেল সব কিছুই তারা চালাতে পারছে এবং তারা গৃহেরও সবকিছু কাজ করছে করে তো সবকিছুতেই তারা এগিয়ে যাচ্ছে কিন্তু পুরুষেরা সেগুলো মানতে চায় না বিশেষ করে যেসব মহিলারা বিধবা হন তেনারা হন খুবই অসহায় আর তাদের বলার মতো কেউ থাকে না অনেক মানুষই তাদেরকে টোন্ট টিটকারি করে তারা আবার যদি পড়াশোনা না জানে সে তো আরও অসহায় আর